হ্যাঁ আমার প্রিয় বই বলতে গোপাল ভাঁড়ের লেখা গোপাল ভাঁড়ের সমস্ত বই আমার প্রচণ্ড প্রিয় কারণ গো গোপাল ভাঁড়কে আম গোপাল ভাঁড়ের যে চরিত্রটা রয়েছে সেই মজার চরিত্র রসিক চরিত্র বুদ্ধি যে পরিচয় তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপে দিয়ে এসেছে সেই সমস্ত গল্পগুলো পড়তে আমার প্রচণ্ড ভালো লাগতো এবং সেই গল্পের বইটা আমার কাছে আজও আছে অনেক ছোটবেলায় এই গল্পের বইটা আমি কিনেছিলাম বইমেলা থেকে এই এক একটা গল্প আমার এতবার করে পড়া কারণ এ তার কারণ সব কিছুর পিছনে একটাই কারণ গোপাল ভাঁড় এমন একটা মজার মানুষ যে কি না কৃষ্ণনগরকে পুরো মাতিয়ে রেখেছিলো সেই সময় এবং কৃষ্ণনগরের লোক তো সেই তাকে নিয়ে ব্যস্ত থাকতেনই তার পাশাপাশি তার গল্প পড়ে সেই আমাদেরও এখনকার জীবনেরও এত বিভিন্ন রকম নতুন পরিস্থিতি নতুন গল্পের সৃষ্টি হয়েছে নতুনভাবে জীবনটাকে জানার বিভিন্ন তার বুদ্ধি যে সমস্ত পরিচয় তিনি সেই গল্পে দিয়েছেন সেগুলো বার বার করে পড়তেই আমার ভালো লাগে সেই জন্যই আমি গোপাল ভাঁড়ের বইটাকেই আমার সবচেয়ে বেশি পছন্দের বই বলে মনে